আমি ষোলোই এপ্রিল সকাল দশটার সময় নডিয়া দুর্গা মন্দির থেকে একটা ক্যাব বুক করি ক্যাবের ড্রাইভার নির্ধারিত স্থানে যথা সময়ে এসে পৌঁছায়নি আমি স্থানীয় ট্যুর এজেন্সিকে ফোন করি এবং আমি আমার ট্রিপ বাতিল করতে বলছি